আমার এলাকায় সংস্কৃতি অনুযায়ী মেয়েরা বেশিরভাগ চুড়িদার পরে আর বিয়ের পর তারা শড়ি পরে আর ছেলেরা জিন্সের প্যান্ট পরে হাফ প্যান্ট পরে ধুতি তো এখন খুব একটা চলে না তবে আগেকার অনেক মানুষ আছে যারা এখনো বেঁচে আছে তারা ধুতিই পরে কেন না আগে আগেকার মানুষ মেয়েরা সব ছোটো থেকে বড়ো সবাই শাড়িই পরতো এবং বাচ্চা ছেলেরাও বা বড়োরা সবাই ধুতিই পরতো কিন্তু যত দিন যাচ্ছে যত মানুষ উন্নত হচ্ছে ততো তাদের পোশাক আসাকও পরিবর্তন হচ্ছে যেমন আগে শুধু শাড়ি মেয়েরা শুধু শাড়ি আর ছেলেরা শুধু ধুতি পরতো কিন্তু এখন আস্তে আস্তে জিন্স প্যান্ট তারপরে গেঞ্জি জামা মেয়েদের চুড়িদার জিন্সের প্যান্ট টপ এগুলো আস্তে আস্তে উঠে মেয়েরা আস্তে আস্তে অনেক এগিয়ে গেছে এবং তাদের পোশাক আসাকও অনেক পরিবর্তন হয়েছে যুগের সাথে সাথে